পশ্চিমবঙ্গে শিশু ও তরুণদের শিক্ষার পাশাপাশি যে সাংস্কৃতিক যে বিকাশ এবং নৈপুণ্য রয়েছে তা কিন্তু ভীষণভাবে ধ্যান দিয়ে দেখা হয় শিশুদের যে হাতের কাজ বলুন বা শিশুরা যদি কোনো কিছু করতে আগ্রহী হয় তার যে চেষ্টার একটা জায়গা তাতে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি তাদের মা বাবারাও ভীষণভাবে গুরুত্ব দেন তাদেরকে এটাই শেখানো হয় যে তারা যেমন পড়াশুনো করছে তার পাশাপাশি কিন্তু সাংস্কৃতিক দিকটাকেও মনে রাখতে হবে সাংস্কৃতিক দিক বলতে নাচ গান আবৃত্তি সংলাপ পরিবেশন গল্প বলা ছোট ছোট হাতের কাজ এছাড়াও ধরুন অনেকে আবৃত্তি পরিবেশন করেন এছাড়াও ধরুন অনেকে নানানভাবে নানান জিনিসের সাথে যুক্ত শিশুদেরকে এইভাবেই আগ্রহী করা হয় যে তারা যদি পড়াশুনোর পাশাপাশি এই জিনিসগুলোর কথাও মাথায় রাখে বা শেখে তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ জীবন অনেক উন্নত হবে